আমি টিভি শো সার্ক ট্যাঙ্ক সম্পর্কে সচেতন আছি এটি কীভাবে ব্যবসা শুরু করার জন্য মানুষ্যে প্রভাবিত করে কারণ এটি টি ভিতে যে যখন ওই শোটি হয় এটি এইভাবে প্রভাবিত করে টি ভিয়ে যখন শোটি হবে মানুষের এমনভাবে টি ভির শোটি হবে মানুষের মনোবল বাড়িয়ে দেয় মানুষের মানসিকতা বাড়িয়ে দেয় যাতে সে সেটি দেখে তারা যত ব্যবসা শুরু করে উঁচু পর্যায়ে গেছে তারা যাতে ওই শোটি দেখে আরও উঁচু পর্যায়ে যেতে পারে বা তাদের সমতুল্য হতে পারে যাতে ব্যবসা ভালোভাবে শুরু করতে পারে এই শোটি এই জন্যেই করা যেমন এরকম অনেক অ্যাড দেয় বা অ্যাপ আছে যেমন উইনযো অ্যাপ এইটা এমন একটা অ্যাপ যাতে খেলে অনেক টাকা রোজগার করা যায় সেটি অ্যাডভেটারির মাধ্যমে দেয় ফোনে ও টি ভিতে দেখা যায় এটি দেখে মানুষের মানসিকতা বা মনোবল বাড়িয়ে দেয় যাতে সে এটি খেলে বা নিজে একটা ব্যবসা শুরু করতে পারে ব্যবসা শুরু করে নিজে বড়ো হতে পারে কিন্তু এতে অনেক ঝুঁকি আছে এ এ সম্পর্কে অনেক সচেতন থাকতে হবে কারণ এতে কিছু নিয়ম আছে সেগুলি নিয়মগুলি ভালোভাবে মেনে চলতে হবে তাই টি ভির শোতে দেখে ভালোভাবে ভেবে চিনতে অনেক দিক থেকে ভেবে চিনতে ব্যবসা শুরু করতে হবে